আমি যে বিছানার চাদর কিনেছি সেই বিছানার চাদর সাইজ বড় অনেক বড় বড় ভালো লেগেছে চাদরটা দিয়ে আমার বিছানার চাদরটা ভালো